এই গরমে পড়ার জন্য একটি দোকানদার কাছ থেকে শাড়ি কিনলাম শাড়িটা একদমই ভালো না শাড়িটার গাটাও সেরকম খসখসে শাড়িটা পড়তে একটুও আরাম হচ্ছেনা গায়ে শাড়িটার কালারটাও দুদিন পরতেই কালারটা উঠে গেলো কেমন যেন ফ্যাকাসে কালার হয়ে গেলো আর নাতা হিসেবে ব্যবহার করতে হলো শাড়িটা বাকি শাড়িটা যেটি ছিল সেটা হচ্ছে ফেলে দিলাম